তিনি যে সব ক্যামেরায় ছবি তুলতো আর এখনকার যুগে যে সব উন্নত মানের ক্যামেরা উঠেছে সেই সব ক্যামেরায় ছবি উঠা তুললে আর আগেরকার যুগের ছবির সঙ্গে অনেক তুলনা কারণ অনেক পরিবর্তন এসেছে কারণ হচ্ছে আগেকার যুগের ক্যামেরা অতটা উন্নত ছিল না আর এখনকার যুগের ক্যামেরা অনেক উন্নত অনেক বিভিন্ন কোম্পানি আর ও খুবই উন্নত মানের ক্যামেরা এসেছে এখনকার যুগে সেইজন্য আগেকার ছবি আর এখনকার ছবির মধ্যে অনেক পরিবর্তন এসেছে আর নতুন মোবাইলের ক্যামেরা আর পুরোতন মানে ক্যামেরার মধ্যে পার্থক্য হল কারণ নতুন মোবাইলের ক্যামেরা এখন খুব খুব উন্নত মানের ক্যামেরা এসছে সেইজন্য ভালো ভালো ছবি উঠে আর ছবিগুলা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর আগেকার যুগে যে পুরাতন ক্যামেরা ছিল তাই ভালোভাবে ছবি উঠতো না আর ছবিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আসতো না সেইজন্য এখনকার যুগে যে ক্যামেরা নতুন মোবাইলের ক্যামেরা এসেছে সেইজন্য এখন মানুষের কাছে খুবই সহজ ছবি তোলার দিকে